আমাদের গ্রামটি পুরুলিয়া জেলার প্রত্যন্ত একটি গ্রাম সেখানে বছরের বেশিরভাগ সময়ই জলের সমস্যা দেখা যায় বিশেষ করে গ্রীষ্মকালে একটি ছোট্ট নদী ছিল পাশে কিন্তু গ্রীষ্মকালে প্রায়ই জল থাকে না বালির খুঁড়ে খাওয়ার জল নিয়ে যেতে হয় গ্রামের লোককে এ সময় জলের প্রচণ্ড সংকট দেখা দেয় বর্তমান সরকার কিছু নলকূপের ব্যবস্থা করলেও সেই গ্রীষ্মকালে এই কলগুলোর থেকে জল বেরোয় না গ্রামের লোকের জলের অনেক অসুবিধা হয় অনেক দূর থেকে তাদেরকে সাইকেলে করে জল নিয়ে আসতে হয়